হ্যাঁ আমি মনে করি আমাদের স্থানীয় সংবাদ মিডিয়া যথেষ্ট কাভারেজ দিচ্ছে স্থানীয় সংবাদ মিডিয়া বলতে আমাদের এখানে যে স্থানীয় সংবাদগুলো আছে যে সংবাদদাতাগুলো আছে তারা যথেষ্ট কাভারেজ দিচ্ছে আমাদের এখানে নানারকম যাই অসুবিধা হোক যাই অ্যাক্সিডেন্ট বলা যাক বা যা কোনও দুর্ঘটনা যাই হোক দুর্ঘটনা হোক সেটা ভালোভাবেই কাভারেজ দিচ্ছে এটা তুল তুলে রাখতে হবে এবং কোনও কিছু দুর্ঘটনা হলেই তারা সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হচ্ছে এবং মানুষকে সেই খবরগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছে দিচ্ছে আর নিউজ মিডিয়া থেকে কী কী বিষয়গুলি অনুপস্থিত থাকা উচিত আমার মনে হয় আমার নিজস্ব এটা মনে হয় আমার নিজস্ব মনে হয় যে নিউজ মিডিয়া দিক থেকে একটা খুব বড়ো একটা দুর্ঘটনা হয়েছে যেটা মানুষ নিজের চোখে দেখতে দেখলে নিজেই ভয়াবহ হয়ে যায় নিউজ মিডিয়া দিক থেকে সেই দুর্ঘটনার ছবিগুলো না তুলে ধরাই উচিত এটা আমি মনে করি এই জিনিসগুলো অনুপস্থিত থাকা দরকার সেটা সেই বিষয়টা লেখাটাই উচিত সেই বিষয়টা লিখে সেটা সেই খবরটা মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত বা কেমন হয়েছে দুর্ঘটনাটা সেই জিনিসটা মানুষের কাছে না তুলে ধরাটাই উচিত বলে আমার মনে হয়